পেট্রোলের দাম বৃদ্ধি আমার বাইকিং এক্স বাইকিংকে প্রভাবিত করেছে তার কারণ হল বাইক কেনা হচ্ছে জীবনে একবার বিনিয়োগ করা অথবা দুইবার কিন্তু তারচেয়েও বড়ো কথা হল সেই বাইককে চালিয়ে যাওয়ার জন্য পেট্রোলের প্রয়োজন যদি ক্রমাশই ক্রমশই পেট্রোলের দাম এভাবে বৃদ্ধি পেতে থাকে তাতে যারা আমাদের মতো বাইক চালায় তাদের ক্ষেত্রে একটু অসুবিধার বিষয় হয়ে পড়ে কারণ তাতে অর্থের সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ আমি মনে করি যে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা উচিত নয় এবং তার পরিবর্তন রূপে আমাদের সরকার নিয়ে এসেছে বিভিন্ন প্রকারের ইলেকট্রিক বাইক যা হয়তো আমাদের মতন যারা বাইক চালাতে ভালোবাসে তাদেরকে সেই প্রকারের অনুভূতি দিতে পারে না কিন্তু তা আমাদের পরিবেশের পক্ষে যথেষ্ট ভালো হয় এবং তা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়ে থাক